হ্যালো শ্রী দুর্গা ট্রাভেল এজেন্সি হ্যাঁ দাদা বলছি পনেরো এক দু হাজার চব্বিশে যে ক্যাবটি আমি বুক করেছিলাম ওইদিনের যে ক্যাবটি আমার নামে বুকিং আছে ওইটা একটুকুনি আমাকে চিহ্নিত করে দেন না ওই ক্যাবে আমার মোবাইল ওয়ালেটটা ফেলে এসেছি হ্যাঁ ড্রাইভারের নম্বরটা আমাকে একটুখানি দিন না ক্যাব ড্রাইভারের নম্বরটা আমাকে একটুখানি দিন আমি ওনাকে একটুখানি কল করতে চাই আমার ওয়ালেট অথবা মোবাইলটা ওই গাড়িতে ফেলে এসেছি ড্রাইভার কাছ ড্রাইভারের কাছে আমি একটুখানি সন্ধান পেতে চাই যাতে ওই দুটো জিনিস আমি ফেরত পেতে চাই হ্যাঁ তাহলে আপনি কলটা একটু ট্রান্সফার করুন আমি লাইনে আছি হ্যাঁ দাদা ড্রাইভার দাদা বলছেন হ্যাঁ আমি পনেরো এক দু হাজার চব্বিশে আপনার গাড়িতে যে ট্রাভেলটা করেছিলাম ওইদিন আমার ওয়ালেট আর মোবাইলটা আপনার গাড়িতে ফেলে এসেছি তো আমি এজেন্সির কাছ থেকে আপনার নম্বরটা নিলাম নিয়ে ফোন করছি হ্যাঁ আপনার গাড়িতে দেখুন তো আমার মোবাইল ও ওয়লেটটা আছে কি না আচ্ছা একটুখানি দেখে যদি বলতেন তাহলে আমার সুবিধা হতো না ওয়লেটের মধ্যে টাকা পয়সা বেশি ছিল না কিছু দরকারি কাগজপত্র ছিল তো ওইগুলো আমার ভীষণ প্রয়োজন মোবাইলটার মধ্যেও কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমার খুবই প্রয়োজনীয় ডকুমেন্টস না এতদিন খোঁজ করিনি কারণ এতদিন আমি ওটা বহু অন্য জায়গায় খোঁজখবর নিচ্ছিলাম তারপরে ভাবলাম যে ট্রাভেল এজেন্সির কাছ থেকে আপনার নম্বরটা নিয়ে একটুখানি খোঁজ করি বা যোগাযোগ করি তাই ফোন করলাম তাহলে আপনি দেখুন দেখে এজেন্সিকে জানাবেন আচ্ছা রাখলাম ভালো থাকবেন